হ্যাঁ ম্যাম বলুন

হ্যাঁ রেজাল্ট তো বেরিয়ে গেছে মোটামুটি রেজাল্টটা মোটামুটি হয়েছে খুব একটা খারাপ হয়নি আর আমি আজকে যেতে পারিনি আর কি আমাকে অনেক অনেকে ফোন করেছিল তো এই ওই যে বন্ধুগুলো রয়েছে ওরা অনেকেই বলছিল যে আজকে রয়েছে স্কুলে এরকম দেখা করতে যাবে বলে কিন্তু আমার আজকে সময় থাকেনি আর কি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম মায়ের সাথে ওই জন্য হয়নি আর কি হ্যাঁ এই একটু শরীর খারাপ হয়েছিল আর কি মাকে নিয়ে যেতে হয়েছিল একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওই জন্যেই আরও যেতে পারিনি ওটা নিয়েই তো আমার মানে কী বলব আজ দুদিন ধরে আমি ও ওইটা নিয়েই ভাবছি আর বাড়িতে ওই নিয়েই আলোচনা সবাই তো ভেবেই পাচ্ছে না যে কী করব মানে এদিকে তো সাধারণ লাইনে মানে পড়াশোনার যা অবস্থা এখন তো আবার এ বছর থেকে তো আবার চার বছরে গ্র্যাজুয়েশান করে দিল প্রথমত আর দ্বিতীয়ত তারপরে এই তো চাকরির অবস্থা ওই জন্য আমি তো খুঁজেই পাচ্ছি না আর মানে টেকনিক্যাল লাইনেও যে যাব সেখানেও ধরুন যেহেতু জেনারেল লাইনে এরকম অবস্থা সেখানে আরও প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে গেছে আরও বেশি বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে সেসব জায়গায় আমি তো ভেবেই পাচ্ছি না যে কোন লাইনে ভর্তি হব হুম হুম তো সেটাই ভাবছি আমাকেও তো বাড়ির লোক ওই একই কথাই বলছে যে মানে আর্মি লাইন এম বি এ এন সি সি এইসবের দিকে যেতে তো আমি তো আমার যদিও অতটাও ইচ্ছা নেই ওই দিক দিয়ে যেতে এবার আমি অতটা কিছু ভাবিনি এবার এক একবার মনে হচ্ছে বাবার ব্যবসাতেই বসব আবার এক একবার মনে হচ্ছে না নিজের পড়াশোনাটাও দরকার আছে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর না হয় যা হোক একটা করব বা তখন নাহয় বাবার ব্যবসায় বসা যাবে সেরকমও ভাবছিলাম আর কি ম্যাম আমি দেখছি যদি আমার সাধারণ লাইনে পড়ার সেরকম কোনো ইচ্ছাই নেই কারণ যেহেতু এ বছর আবার অনার্সটাকে চার বছরের করে দিয়েছে আর যদি আমি টেকনিক্যাল লাইনেও ভর্তি হই তাহলে আমার ওই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওটা নিয়ে পড়ার চিন্তা ভাবনাই করেছি আর কি এবার দেখা যাক কী হয় বাড়ির লোকের সাথেও আমি আলোচনা করছি আর আমি এমনিতেও আপনাকে বলতাম হয়তো আপনার যাওয়া হলো না আর কি আর আপনাকে ফোনও করা হয়নি অনেক দিন এবার হুম হুম হুম ঠিক আছে ম্যাম হুম হুম